আমার এলাকার হাসপাতালে এক্স রে সিটি স্ক্যান এবং এমআরআই স্ক্যানের জন্য উন্নত সরঞ্জাম আছে এখানে নানা ধরনের উন্নত সরঞ্জাম থাকায় আমাদিকে চট করে বাইরে যেতে হয় না এইখানের হসপিটালে দেখালেই হয় এবং পাশাপাশি নার্সিংহোমগুলো উন্নত আছে তবে হাসপাতালেই আগে যাওয়া হয় যাতে খরচটা কম হয় এখন তো বিনা পয়সায় ওষুধ পাওয়া যাচ্ছে সুবিধা পাওয়া যাচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে দালাল ঢোকার জন্য সেক্ষেত্রে বেশি করে পয়সা দিয়ে তবেই ওষুধ পাওয়া যায় আর হসপিটালে সব রকম সুবিধা থাকলেও সেখানেও দালাল চক্রান্তে পড়ে গেলে সেখানে বেশি পয়সা নেয় কিন্তু চিকিৎসা খুব ভালোই হয় এমআরআই স্ক্যানের জন্য উন্নত সরঞ্জাম আছে হসপিটালে যার জন্য হসপি হাসপাতালেই এমআরআই স্ক্যান হয়ে যায় কিছু অসুবিধা হয় না